আমি একজন কৃষক তাই সেইক্ষেত্রে খামারে সময় ব্যয় বলতে গেলে আমি সকালে উঠে মাঠে চলে যাই কৃষি সমস্ত রকম কাজকর্ম আমি জানি একজন কৃষকের বিভিন্ন রকম দায়িত্ব থাকে যেমন সে যে সমস্ত জিনিসপত্র বা যে সমস্ত উদ্ভিদ কে পরিচর্যা করে বীজ পোঁতা থেকে তাকে পরিচর্যা করতে হয় তা না হলে সে সেই মতোভাবে বেড়ে উঠবে না বা তার থেকে কোনও কিছু আশা করা যাবে না তাই তার পিছনে পরিচর্যার ঘাটতি হলে খুবই সমস্যায় পড়তে হয় তাই সময় আপনাকে দিতে হবে বা আমাকে দিতে হবে আর সেখান থেকে আমিও অনেক কিছু জিনিসপত্র পাই যেমন আমি আলু চাষ করি ঢ্যাঁড়শ চাষ করি পেঁয়াজ চাষ করি ডাল চাষ করি দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসের প্রয়োজন সে সমস্ত জিনিস আপনি একজন কৃষক হলে বুঝতে পারবেন বা আমি একজন কৃষক হিসেবে খামার থেকে অনেক কিছু পেয়ে থাকি তাই কৃষিকাজ আমাকে অনেক কিছু উপহার দিয়েছে তাই কৃষি আমার জীবন কৃষি আমার জীবিকা সেই সঙ্গে সঙ্গে কৃষিকাজের মধ্যে আপনার বা আমার শরীরচর্চার দিক থেকে যদি বলতে চাই তো সেদিক থেকে খুবই ভালো কারণ দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কর্মের মধ্যে বা কাজের মধ্যে থাকলে শরীরের বা স্বাস্থ্যের বিভিন্ন উপকার বা উপকৃত হয়ে থাকে নিত্য জীবনে দৈনন্দিন যে মানুষ মর্নিং ওয়াক করে সেগুলো করতে হয় না কারণ ক্ষেতে বা মাঠে পড়ে থাকা যে কর্ম বা কাজ করতে হয় সেদিক থেকে সেই কাজ মর্নিং ওয়াকের কাজ মিটে যায় তাই আমার স্বাস্থ্যকে খুবই ভালো বা উপকার হয় এই কাজের মধ্যে থাকলে এর থেকে আমার কোনও অসুবিধা হয় না